আমার প্রিয় সিনেমা পাগলু পাগলু সিনেমাটি আমার খুব ভালো লাগে কেন ভালো লাগে কারণ আমার এই সিনেমাতে দেব নায়ক এবং কোয়েল নায়িকা তো দেবকে আমি নায়ক হিসেবে পছন্দ করি এবং কোয়েলকেও আমি নায়িকা হিসেবে খুব পছন্দ করি সেই জন্য দেব কোয়েল যেহেতু এই সিনেমাটি করেছে সেই জন্য আমার পাগলু সিনেমাটি খুব ভালো লাগে এই সিনেমার মধ্যে আমি আমি অনেক কিছু খুঁজে পাই যেগুলো আমার দেখতে ভালো লাগে সেই জন্য আমি বারবার এই সিনেমাটি দেখতে থাকি পছন্দের নায়ক দেব নায়িকা কোয়েল সে জন্য ভালো লাগে আমার দেখতে তো এই সিনেমার মধ্যে আমি হাসিরও কিছু জিনিস খুঁজে পাই অনেক মজার জিনিস পাই এই সিনেমাটা দেখে আমি আনন্দ পাই সেই জন্য আমি এই সিনেমাটা আমার খুব ভালো লাগে এটা আমি পছন্দের সিনেমা হিসাবে বেছে নিয়েছি তাছাড়াও দেবের আরও সিনেমা আছে যেমন মন মানে না এই সিনেমাটিও আমার খুব ভালো লাগে পাগলু পাগলু টু মন মানে না এই সিনেমাগুলো আমার খুব মন কেড়ে নিয়েছে এই সিনেমাগুলো দেখলে আমার মন ভরে যায় আনন্দে কারণ দেব আমার পছন্দের নায়ক সেই জন্য দেবের যে কোন সিনেমাতে আমার মন কেড়ে নিয়েছে তাই দেবের সিনেমা দেখতে আমার খুব ভালোই লাগে পছন্দের নায়ক দেব পছন্দের নায়িকা দেব কোয়েল তো পছন্দের নায়ক দেব যেখানে কোয়েলের সাথে সিনেমা করেছে সেই সিনেমাগুলো দেখতে আমার খুব ভালো লাগে কারণ পছন্দের নায়ক হিসেবে আমি দেবকেই বেছে নিয়েছি এবং আমার প্রিয় সিনেমা হিসেবে আমি পাগলু সিনেমাকেই বেছে নিয়েছি এই সিনেমার মধ্যে অনেক কিছু খুঁজে পাই যেগুলো দেখলে আমার মন ভরে যায় সেই জন্য আমি প্রিয় নায়ক হিসেবে দেব এবং প্রিয় নায়িকা হিসেবে কোয়েলকেই বেছে নিয়েছি তাই তাদের সিনেমা হিসেবে পাগলু সিনেমাকেই আমি নিজের পছন্দের সিনেমা বলে মনে করি